আমাদের স্কুলেতে রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানের দিনে অনেকই মেয়ে কবিতা আবৃত্তি গান নাচ করছিল সেই গান শুনে আমার মনে হচ্ছিলো যে আমিও গা আমিও গান করি কিন্তু আমি কিন্তু আমি গান জানতাম না ও তারপরে দেখলাম যখন আমার থেকে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা গান করছে আমার আরও আগ্রহ বাড়লো তাদের গান শুনে যে আমি যদি গান শিখতাম তাহলে আমিও আমিও গান গান করতাম এভাবে এএভাবে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানেতে গান শুনে শুনে গান শুনে শুনে আমার মনে প্রচুর আগ্রহ হল যে গা যে গান শিক গান শেখার জন্য ও আট বছর আট বছর বয়ে বয়েস থেকেই আমি গান শিখতে শুরু করলাম